হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ সব রকম সাইজ আছে আপনি কোন সাইজে চাইছেন বলুন হ্যাঁ এই ছ নম্বর আছে এখানে দেখুন কোনটা পছন্দ হ্যাঁ বের করছি দেখাচ্ছি এই দেখুন এইগুলো সব অন্য মডেল হুম দেখুন এটা নিয়ে হুম আপনি কোন সাইজটা চাইছেন হ্যাঁ দেখুন এটা হ্যাঁ এই নিন দেখুন